একটা পোলট্রিকে ভালো রাখতে গেলে ভালো থাকার জন্য তার জন্য একটা সুন্দর দেখে ঘর তৈরি করতে হয় ঘর তৈরি করার পরে পোলট্রিটিকে বাচ্চা বাচ্চা কিনতে হয় বাচ্চা কিনে পোলট্রি ফার্মে তাকে সুস্থভাবে রাখার জন্য প্রথমে তার জন্য শীতকালে প্রথমে তার জন্য গুঁড়ো তুষ ইত্যাদি কারেন্টের লাইট রাখতে হয় গরমের তাপের জন্য নয় ওরা তো মরে যাবে মারা গেলে খাবে কে এবার ওটাকে তো সুস্থ করে রাখতে হবে ভালো মন্দ টাইম টু টাইম খাবার দাবার দিতে হবে দেওয়ার পরে দেওয়ার পরে পোলট্রিটিকে জল খাবার ইত ওষুধপত্র ইয়ে তোমার হ্যান ত্যান ইত্যাদি দিতে হবে দেওয়ার পরে পোলট্রিটিকে দেখভাল করার জন্য একটি লোক রাখবে লোক লোক থাকার দরকার না হলে পোলট্রিটিকে দেখবে দেখভাল করবে কারা পোলট্রিটিকে প্রথম দেখবার পোলট্রিটিকে দেখতে হবে পোলট্রিটার সর্দি হয়েছে কি না সর্দির ওষুধ আছে তার জন্যে পোলট্রিটিকে সর্দির ওষুধ খাওয়াতে হবে চুন পায়খানা করছে কি না চুন পায়খানা করলে চুন চুন পায়খানার ওষুধ খাওয়াতে হবে হ্যান ত্যান ইত্যাদি মানুষের যেরকম শারীরিক সমস্যা হয় সেরকম পোলট্রিটাও হয় সেই সেই জন্য ওকে সুস্থ রাখতে হবে সুস্থ রাখার জন্য যা যা করা দরকার আমরা তাই তাই করি যেগুলো করলে ভালো হয় যাতে পোলট্রিটি ভালো গড়ে উঠতে পারে বড় হতে পারে বড় হলে ভালো টেস্টফুল লাগে যেন খেতে এর জন্য প্রথম পোলট্রিটিকে ভালোবাসতে হবে প্রথমে ভালোবেসে তৈরি করতে হবে বিক্রি করলে প্রচুর টাকা ইনকাম আছে ওর থেকে প্রচুর ইনকাম প্রচুর তার মানে প্রচুর মানি ইজ পাওয়ারফুল মানি তো আসবেই তার পরে তোমার পোলট্রি পোলট্রি পোলট্রি একরকম এক ধরনের মানুষের খাবার খাদ্য যেমন যেমন পোলট্রি কেটে বিক্রি করে পোলট্রি কেটে বিক্রি করলে লেগ পিসটা দারুণ লাগে খেতে আবার ওই পোলট্রি কেটে বিক্রি করলে তার জন্য প্রচুর টাকা পায় প্রচুর দামে বিক্রি হয় প্রচুর দামে বিক্রি হওয়ার কারণে এই জন্য পোলট্রিটাকে ভালো করে দেখভাল করা উচিত দেখভাল করলে জিনিসটার দাম পাব আমি দাম পেলে এতে অনেক টাকা কাটা কেটে কেটে বিক্রি করলে বেশি দাম গোটা বিক্রি করলেও মোটামুটি দাম মোটামুটি সত্তর পারস ষাট পার্সেন্ট তো অবশ্যই দাম থাকবে

এই জন্যে পোলট্রিটিকে ভালো করে দেখভাল করতে হবে ওর টাইম টু টাইম খাবার খাবার দাবার দিতে হবে যেমন মানুষ খায় টাইম টাইম তেমন ওকেও দেখভাল করতে হবে তেমনভাবে এই শীতের সময় পোলট্রিটিকে আমরা প্রথমে ওই তলায় গুঁড়ো দিয়েছি তুষ দিয়েছি কারেন্টের লাইট অটোমেটিক অটো রাতে তো লাল বাইপ তো লাল ও সব দু তিনশো ওয়াটের দুশো ওয়াটের সব বাল্ব জ্বালানো থাকে পোলট্রির ঘরটা মোটামুটি ভালোই বড় আছে দশখানা বাতি জ্বলে রাতে করে রাতে জ্বলার পরে এবার রাতে মাঝে সাঝে এর গুণমান বাড়িয়ে তুলতে পারব পোলট্রি ফার্মের এ তার পরে পোলট্রি ফার্ম থেকে অনেক ইনকাম আছে বিজনেস আছে অনেক চাষ করতে পারব কারণ একশোটা পোলট্রির থেকে এক হাজার পোলট্রিটা চাষ করতে পারব একশো পোলট্রি থেকে আস্তে আস্তে আমাদের বিজনেসও বাড়বে সব কিছুই বিজনেস তো আস্তে আস্তে বাড়তেই থাকবে এই জন্য আমরা পোলট্রি চাষটা করি পোলট্রির থেকে ভালো ইনভেস্ট হয় টাকা টাকা পয়সা সব প্রচুর টাকা ইনভেস্ট এর থেকে ইনকামও সেই হয় এর জন্য আমরা সবাই পোলট্রির ব্যবসাটা করি আর ভালোও লাগে হ্যান ত্যান ইত্যাদি আর পোলট্রির প্রথম অনুযায়ী পোলট্রিটাকে ভালো করে দেখভাল করতে হবে দে এবার পোলট্রির লক্ষণগুলো দেখতে হবে পোলট্রি কী করতে চাইছে মুরগিটা কীভাবে ঘোরাফেরা করছে কীভাবে ঘুরছে তার তার দিকে নজর রাখতে হবে সেই অনুযায়ী তাকে দেখভাল করতে হবে তার জন্য পরীক্ষাও করতে হবে পোলট্রির টেস্ট পোলট্রি ঠিক আছে কি না